হ্যাঁ আমি রান্না করার সময়ে একবার একটা দুর্ঘটনা ঘটেছিলো সেটা হল যে আমার রান্না করা শেষ হয়ে গিয়েছিলো তারপরে আমি যখন স্টোবটা নেভাতে যাচ্ছিলাম তখন সেটা বার্স্ট করে এবং আগুন চতুর্দিকে ছিটকে যায় ছড়িয়ে পড়ে তখন আমি একটা বস্তা ভিজিয়ে তাতে চাপা দিয়ে দিয়েছিলাম যার ফলে আগুন অন্য দিকে ছড়িয়ে পড়তে পারে নি এবং এইভাবে আমি সেই দুর্ঘটনা থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম